আমাদের বাড়িতে যেমন ফ্যান রয়েছে একটি ভালো দিকও আছে এবং খারাপ দিক হলো এটি খুবই কারেন্ট খায় এবং এটির কারণে অনেক ইলেকট্রিক বিল বেড়ে যায় এবং ফ্যানের বেশি চলার কারণে নানা সময় ব্লাস্ট হয়ে যায় ফলে ফ্যানের যে তার তারটি সেটি কেটে যায় ফলে আবার তাকে ঠিক করাতে অনেক কষ্ট এবং পরিশ্রম হয় এবং এই ফ্যানের জন্য নানা সময় লো হয়ে যায় কারেন্ট লো হয়ে যায় ফলে লোডশেডিং দেখা যায়